লোকেরা বিয়েতে কনেকে কী উপহার দেয় লোকেরা বিয়েতে বা অন্য কারোর বিয়েতে মেয়ের বিয়েতে বা ছেলের বিয়েতে যেমন এখানে বলেছে কনেকেই মানে কনের বিয়েতে কী উপহার দেয় মেয়েকে অনেক রকম উপকার দেওয়া যায় বা সবাই অনেক রকম নানা ধরনের উপহার দেয় সবাই একই রকম দেয় তা না সবাই নানা ধরনের নানা রকমের উপহার দেয় যার যেরকম সম্পর্ক তার সাথে সেই সম্পর্ক হিসাবে মানিয়ে সেরকম উপহার দেয় যেমন বন্ধু বান্ধবরা দেয় তাকে কেউ গিফট দেই এই হিসাবেগিফট দেয় বন্ধু বান্ধব হলে তাকে দেবে কাপ প্লেটের সেট দেবে বা এরকম ফুলদানি দেবে বা অনেক ধরনের নানান যাবতীয় জিনিস দেয় এবং ঘরের কোনো কুটুমজন বা আত্মীয় হলে তারা দেবে সোনার আংটি বা সোনার কানের দুল রুপোর কানের দুল এরকম সোনার জিনিস রুপোর জিনিস এরকম অনেক নানান যাবতীয় জিনিস দেবে এবং আরও যেমন কোনো বন্ধু বান্ধব ছাড়াও যারা দাদা ভাই বোন এরকম থাকে বা অনেক দূর থেকে অন্য সম্পর্কের যারা আসে তারা অনেক ধরনের জিনিস দেয় যেরকম দেয় অনেক প্যাকিং করে নিয়ে আসে ঘড়ি এরকম নানান যাবতীয় ঘড়ি এবং কতো কাঠ পুতুল অনেক জিনিস হাস্যকর জিনিস বা খুব সুন্দর জিনিস দেখতে সুন্দর হয় যেগুলো সাজিয়ে রাখা যায় সেরকম নানান ধরনের জিনিস উপহার দেয় এবং এখানে বলা হয়েছে যৌতুক দেওয়াও হয় হ্যাঁ যৌতুক অবশ্যই দেওয়া হয় মেয়ের বাড়ি থেকেও যৌতুক দেওয়া হয় আর ছেলের বাড়িতে যেগুলো যারা দেয় দেয় না দেয় না দেয় এবং মেয়ের বাড়ি থেকে যখন কনেকে ছেলের বাড়িতে পাঠায় তখন ছেলের বাড়ি মেয়ের বাড়ি থেকে কিছু যৌতুক বা পণ হিসাবে নেয় কিন্তু এখন সেই পণটাও উঠেই গেছে নিয়ম নিয়ম আছে যে পণ নেওয়া চলবে না বা যৌতুক দেওয়া নেই কিন্তু এখনো সেটা কিছু কিছু গ্রামে আছে যেগুলো যৌতুক দেওয়াও হয় যৌতুক হিসাবে দেওয়া হয় যেরকম কিছু গয়না ভরি হিসাবে দেওয়াও হয় সোনার গয়না এবং কিছু টাকা দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণে কোনো অর্থ দেওয়াও হয় এইসব জিনিস দেওয়া হয়